হ্যালো হ্যালো

ও দু হাজার টাকার মধ্যে হবে

ওই টেন পার্সেন্ট দশ পাঁচ হাজার টাকার উপরে যখন হবে তখন ওই দশ পার্সেন্ট ডিসকাউন্ট হয় উপরে ওই বারো পার্সেন্ট টার্সেন্ট হতে পারে ও পাঁচ হাজার টাকা দিয়ে যাবে পনেরো হাজার টাকা যদি দিন মাল কেনা বেচা হয় তাহলে আপনি বারো পার্সেন্টের মতো পাবেন আপনি দোকানে আসুন আসলে তারপর কথা হবে হ্যাঁ তা আপনি দোকানে আসুন আসলেই ডিসকাউন্টের একটু বাড়ানো যাবে হ্যাঁ আর একটু বেশি পাবেন আপনি দোকানে আসুন আসলে আমাদের দোকান থাকে সকাল আটটার থেকে দুপুর চারটা পর্যন্ত থাকে আর বিকেল তিনটের থেকে রাত দশটা পর্যন্ত